হ্যাঁ হ্যালো

আচ্ছা আপনার হচ্ছে গিয়ে তিন বেলা খাওয়া দাওয়া ইয়ে করে আপনার দেড়শো টাকা করে পড়েছে আর হোটেল তোমার হচ্ছে গিয়ে পাঁচশো টাকা করে হোটেল ভাড়া ডেলি আপনি যদি কিছু দিন থাকেন আপনার হচ্ছে ওই ওই খাওয়া দাওয়া দেড়শো টাকা আর হচ্ছে গিয়ে পাঁচশো টাকা হোটেল ভাড়া করে ওই ধরুন আপনার কিছুদিন থাকলে আরও তিন তিন হাজার চার হাজার টাকা বেশি লাগবে হুম হ্যাঁ হ্যাঁ এবার দুজন মিলে

হুম হুম হুম হুম আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি অনেক দিন রয়েছেন এবার দুজনে থাকবেন ঠিক আছে আপনি হচ্ছে একটু নয় হাজার টাকা কমই দেবেন

হুম হুম হুম হুম

ঠিক আছে আপনার চিন্তা করতে হবে না ও খরচা কিছুই হবে না ও সমান করে কম সম সময় করে নেওয়া যাবে কোনো চিন্তা করতে হবে না